বাইকে করে আমি ভারতের বাইরে কোথাও যাইনি আমি বাইকে করে গেছিলাম ঝড়খালিতে এবং গেছিলাম বকখালি মানে কাকদ্বীপে সেখানে আমি বাইকে করে গেছিলাম এবং দুদিন আমি নামখানা মানে কাকদ্বীপ যেটাকে যেটাকে বকখালি বলা হয় ওখানেই ছিলাম এবং আমি লং ড্রাইভ বলতে সেরকম কোথাও অত দূরে যাইনি আমার যাওয়ার ইচ্ছা আছে যেমন লাদাখ তার পরে কাশ্মীর এইসব জায়গায় আমার যাওয়ার ইচ্ছা আছে লাদাখে অনেক মানুষই যায় বাইক নিয়ে ট্রিপে যায় এবং শুনেছি ওখানে নাকি খুব ভালো জায়গা সেই জন্য আমি লাদাখেও যেতে চাই এবং কাশ্মীরও যেতে চাই কাশ্মীরে নাকি শুনেছি যে সবসময় বরফ পড়ে বা চারিদিকে শুধু আপেল গাছ আমি কাশ্মীরও বাইক নিয়ে যেতে চাই এবং তাছাড়াও আরও আছে যেমন দার্জিলিং দার্জিলিংও ভালো লাগে যেতে এবার দার্জিলিং আমি যাব এখন না পরবর্তীকালে যাব বাইক নিয়ে লং ড্রাইভে এবং বন্ধুদের সাথে আমি যেতে চাই এইসব জায়গাগুলো